হ্যাঁ হ্যাঁ মণীশ জুতো শ্যু হাউস বলুন কী বল হ্যাঁ ওরকম জুতো তো আমাদের কাছে পাওয়া যাবে না তবুও যদি আপনি আপনার ছেলেটাকে নিয়ে আসবেন দেখব কেমন কী লাগবে পায়ের সাইজ কত আপনার আপনি নিয়ে আসবেন না ছেলেটাকে আমাদের তো ইয়ে আছে গোডাউন আছে গোডাউনে অনেক মাল তৈরি হয় এবারে এবার যেইটা তার ভালো হবে সেইটা করে দেওয়ার চেষ্টা করব দাম ধরুন এবারে কোয়ালিটির উপর নির্ভর করবে তো আপনি যেমন বলবেন তেমন দেবো করে দেবো হাজার হাজার দশেক হাজার দেড়েক টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা আসুন না দেখে একটা করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি আসুন না করে দেবো একটা দেখে বিকেলে চলে আসবেন দোকান খোলা থাকে ওই তো তোমার অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুরের মোড় ওই মহা মিষ্টি ভাণ্ডারের পাশে আচ্ছা আচ্ছা ঠিক হুম বিকালে চারটে সাড়ে চারটের দিক করে চলে আসুন না আচ্ছা হ্যাঁ ঠিক আছে